গ্রাম অঞ্চলে অনেক মিডিয়া থাকে হয়তো অনেকের জানা নেই কিন্তু অনেক গ্রাম অঞ্চলে অনেক মিডিয়া থাকে কিছু মানুষের মিডিয়ার প্রতি ভালোবাসা সহ তৈরি হয় অনেক মানুষ মিডিয়ার কাজ করে যেখানে আমরা আমাদের আমাদের দুর্ঘটনার কথা আমাদেরকে আমাদের পরিবেশের কথা অনেক জানতে পারি যেইগুলি যেইগুলি আমরা বাড়িতে বসে হয়তো জানা সম্ভব নয় সেইগুলি মিডিয়ার সাথে মিডিয়ার সাথে থেকে বা মিডিয়ার সাথে কথা বলে জানতে পারি জানতে পারি এর ভূমিকা অনেক কারণ এক একজন মিডিয়ার অনেক দায়িত্ব থাকে যেইগুলি যেইগুলি অনেক মানুষ অনেক মানুষ এই দায়িত্ব এড়িয়ে চলে কিছু অনেক মিডিয়া আছে যারা সকাল নেই দুপুর নেই বিকেলে নেই অনেক অনেকসময় নিজের খবরের জন্য কোনও কোনও চ্যানেলকে চ্যানেলের জন্য বেরিয়ে যায় সারাদিন সারা রাত অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই কিছু মানুষের খাওয়াদাওয়া নেই এইটি হয়ে এইটি এইটি এইটি সব মানুষের সার্ভারের কাজ করে মানুষের কখন কোথায় বিপদ হচ্ছে সেইগুলি তারা আগে থেকে জেনে রেখে তারা নিজেদের নিজেদের আগম পরিশ্রম করে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছতে চায় তারা সব মানুষকে সতর্ক করতে চায় যে কোনও কিছু ক্ষেত্রে এইসব যেমন না হয়